হুম বলুন কী বলছেন হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আপনাদের এই দুর্গাপুজোয় যে মণ্ডপটা শুধু শুধু আর বছরে সাজিয়ে ছিলেন না মণ্ডপের বাইরে যে সমস্ত প্যান্ডেলটা রয়েছে সেটাও সাজাবেন কি কি কি কি ফুল নেবেন বলুন দেখুন এবারে বাজার দর আগুনের ব্যাপার চলছে যে কোন বাজার সবজি চাল ডাল মুদিখানা আপনি যা বলবেন ফুলের বাজারও সেরকম আমরা আগে বর্ধমান থেকে ফুল তুলতাম এখন তো বর্ধমানে যা বাজারের দাম আমরা ফুল তুলতে পারছি না আমরা যাবতীয় ফুল হাওড়া থেকে নিয়ে আসছি

হাওড়া থেকে আমাদের যে যাওয়া আসার খরচা আগের রেটে যা আপনাদেরকে ফুল দিয়েছিলাম মোটামুটি সেই রেটে আমরা ফুল আপনাদেরকে দিতে পারব না কারণ আমাদের ক্যারিং কস্টটা মোটামুটি দুগুণ বেড়ে গিয়েছে তা আরবারে আপনাদেরকে যে রেটে ফুল দিয়েছিলাম মোটামুটি কিছু একটু বেশি করে রেট দিতে হবে আপনি পূজা কমিটির যে মেম্বার আছেন বা সেক্রেটারি আছেন আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন দিয়ে আমাকে বলবেন তা আপনি কি রকম রেটে ফুল নেবেন একবার বলুন আমাকে দেখো আগের বারে আমরা যে ফুল আপনাকে দিয়েছিলাম সেই ফুলের থেকে এবারে আমরা ভালো দেব কারণ আপনি তো আমাকে বললেন যে এবারে সবই টাটকা ফুল লাগবে যেন কোনো উল্টো পাল্টা ফুল না দেন তাহলে টাটকা ফুল দিতে গেলে তো একটু রেট বেশি লাগবে আপনি যে ফুল কটা বললেন সেই ফুল কটা মোটামুটি পাঁচ ছ রকমের হয়ে যাচ্ছে পাঁচ ছ রকমের আমরা পারব না গো আমরা ওই তিন চার রকমের দেব তা আপনি ভেবে দেখুন যে আমাকে বলুন তাহলে রেটটা আগের থেকে একটু সামান্য করা যাবে যদি ঐ ছ সাত রকম ফুলটা আমরা না দিই যদি তিন চার রকম নেন তাহলে রেটটা কমাবো তা আপনি কি বলতে চাইছেন দেখুন আমরা গাঁদা দেব গোলাপ দেব পদ্ম দেব গাঁদা পদ্ম গোলাপ এটা কমন থাকছেই জুঁইও দিচ্ছি আর আপনি যে সমস্ত বললেন টগর টগর বললেন এই সমস্ত রেট বেড়ে গিয়েছে তা আপনি কি বলতে চাইছেন দেখুন কিংবা আপনি পূজা কমিটির মেম্বারকে মেম্বারের সঙ্গে কথাবার্তা বলুন দিয়ে আমাকে বলুন

ঠিক আছে দাদা ওকে ওকে ঠিক আছে দাদা হুম ঠিক আছে হুম হুম